ইউটিউবে খাবারের রেসিপি চ্যানেলে পপি কিচেনকে আমার খুব ভালো লাগে পপি কিচেন আমার কাছে খুব প্রিয় কারণ ওর রান্না থেকে আমি চিকেন রান্নাটা শিখেছি আগে তো আমি জানতামই না তারপরে আমি পপি কিচেন পপির কাছ থেকে পপিদির কাছ থেকে আমি চিকেন রান্নাটা শিখলাম ওর রেসিপি আমি সব সময় দেখি আমার এত পপিদিকে ভালো লাগে যে বলার নেই কি ভালোই লাগে আমি তো চিকেন রান্না করতেই জানতাম না তারপরের পর পপিদির কাছ থেকে আমি চিকেন রান্না শিখেই গেলাম আমি ইউটিউবে ওর পপিদির রান্না সব সময় দেখি এবং শেয়ার করি পপিদিকে আমার খুব ভালো লাগে ও আমার বেস্ট ফ্রেন্ড